প্রযুক্তি টিভি এবং ইন্টারনেট শুধুমাত্র অবসরপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেই না সকল বয়সের মানুষদের ক্ষেত্রে অনেকটা উপকারী হয়ে উঠেছে দৈনন্দিন জীবনে এবং যে সমস্ত অবসরপ্রাপ্ত মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে তো অপরিসীম একটি ভূমিকা পালন করেছে এই টিভি বা ইন্টারনেট অবসরপ্রাপ্ত মানুষেরা সাধারণত বয়স্ক হওয়ার কারণে তাদের কাছে অল্প বয়সের ছেলেমেয়েরা মিশতে খুব একটা ভালোবাসেন না তাদের কথাবার্তার সাথে আমাদের কথাবার্তা খুব সহজেই মিশতে চায় না কিন্তু বয়স্ক ব্যক্তিরা বা অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই টিভি বা ইন্টারনেট থাকার কারণে তাদের অবসর সময়টি খুব সহজেই কাটিয়ে নিতে পারেন তারা কোনও খবরের চ্যানেল দেখে বা যেই সমস্ত অনুষ্ঠানগুলি হয় টিভি বা টেলিভিশনে এবং মোবাইলের ক্ষেত্রেও দেখা যায় যে ইউটিউব ফেসবুক গিয়ে আমরা অনেক সময় অনেক রকমের অনুষ্ঠান দেখতে পাই সেই সমস্ত অনুষ্ঠানগুলি দেখে তারা তাদের অবসরপ্রাপ্ত সময়টি খুব সহজেই কাটিয়ে দেন এবং এমন অনেক বয়স্ক ব্যক্তি রয়েছে যারা ছোটখাটো গেমস খেলতে ভালোবাসেন যেমন ক্যারাম লুডো দাবা এই সমস্ত গেমগুলি শুধুমাত্র সরাসরি মাঠে গিয়েই না এসমস্ত গেমগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে মোবাইল দ্বারাও খেলতে পারি এবং টিভিতে অনেকক্ষেত্রে দেখতে পাই যে বয়স্ক ব্যক্তিরা সাধারণত নাটক দেখতে ভালবেসে থাকেন এবং আগেকার পুরনো দিনের গান ভালোবাসেন টিভিতে এমন অনেক অনুষ্ঠানই হয় যেখানে নিত্য নতুন নাটক এবং আগেকার দিনের যে সমস্ত পুরনো ছায়াছবির গান রয়েছে সেই গানগুলি শোনানো হয় এভাবেই টিভি এবং ইন্টারনেট অবসরপ্রাপ্ত এবং বয়স্কদের জন্য অনেক উপকারী হয়ে ওঠে উঠেছে দৈনন্দিন জীবন